আমার পরিবারে যারা রয়েছে তারা আমার খুবই শুভাকাঙ্ক্ষী আমাকে এখন তাদের পরিবারের একজন মনে করে আমারও মনে হয় না আমি কোনো নতুন পরিবারে এসে যোগদান করেছি এখন আমার শ্বশুরবাড়ির পরিবারই আমার নিজস্ব পরিবারের লোকজন হয়ে উঠেছে এবং তারা আমাকে খুবই ভালোবাসে কিছু ভুল হলে বকুনি দিলেও তারপর আবার নতুনভাবে কাজ শিখিয়ে দিয়ে আমাকে নতুনভাবে পথ চলতে শিখিয়েছে বন্ধুদের সম্পর্কে বলতে গেলে সে কথা তো আর শেষ হয় না যখন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় বা ফোনে কথা হয় তখন আমাদের ছোটাবেলা ছোটবেলার বিভিন্ন ধরনের স্মৃতি রোমন্থন হয় এবং আমরা ফিরে যাই সেই ছেলেবেলার দিনে এবং আমাদের সেই সময়ের দুষ্টুমি সেই সময়ের ভালোলাগা ভালোবাসা সবকিছু একাকার হয়ে আমাদের চোখের সামনে ধরা পরে